আমরা পশ্চিম বাংলায় বাস করি ওর জন্য আমাদের বাংলা ভাষা খুবই ভাল লাগে খুবই মিষ্টি ভাষা হিন্দি ভাষা খুবই অসুবিধা হয় এবং খুব জটিলতা আমরা হিন্দি বলতে খুবই কষ্ট হয়